আমার এলাকায় বিভিন্ন ধরনের পাখি দেখা যায় আমার আমি পাখির এলাকায় বসবাস করি আমার এলাকায় বিভিন্ন ধরনের পাখি যেমন আমার এলাকায় যে সমস্ত পাখি রয়েছে সে নাম বলতে শুরু করলে নাম বলা আর শেষই হবে না আমার এলাকায় পাখির সমাহার পাখির সমাহার দেখা যায় বিভিন্ন ধরনের পাখি যেমন ময়না কা ময়না কাক কোকিল শালিক টিয়া ঘুঘু দোয়েল ইত্যাদি আরও অনেক পাখি রয়েছে এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় পাখি হলো কাকাতুয়া পাখি কাকাতুয়া আমার খুব প্রিয় কাকাতুয়ার ঝুঁটিটা আমার দেখতে খুব ভালো লাগে আর কাকাতুয়া খু মানুষকে খুব ভালো নকল করতে পারে ময়না পাখিও আমার খুব প্রিয় কিন্তু কাকাতুয়া আমার একটু বেশিই প্রিয় ময়না পাখি আমার প্রিয় কারণ ময়না পাখি গান ময়না পাখির গলা খুব মিষ্টি কোকিলের গলাও খুব মিষ্টি এর কিন্তু এইসবের মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে কাকাতুয়া কাকাতুয়া দেখতে খুব সুন্দর হয় কাকাতুয়া দেখতে আমার খুব ভালো লাগে আমার তো নিজেরও একটা কাকাতুয়া পাখি ছিলো কিন্তু দুর্ভাগ্যবশত পাখিটি কয়েক বছর আগে মারা গেছে আমি ওই পাখিটার খুব যত্ন করতাম কাকাতুয়া আমি খুব ভালোবাসি আমি কাকা আমি আমি এমনিতে সব পাখি খুব ভালোবাসি পাখির খুব যত্ন করি পাখি আমার বাড়িতে পাখিতে আমি পাখিদেরকে খেতে দিই আমার ওখানে সারি সারি অনেক পাখি আসে তারা বসে খাবার খায় ঘোরাফেরা করে আবার তার আবার তাদের বাসায় ফিরে যায় আমি কোনও পাখিকেই ধরে রাখি না কিন্তু ওরা ওরা ওরাও আমাকে খুব ভালোবাসে হয়তো তাই ওরা নিজেরাই আমার কাছে আসে আমার বাড়ির ছাদে বসে বিভিন্ন ধরনের আমি খাবার দিই ওরা খায় জল খায় তারপর ওরা ছাদে ওদের কিচিমিচিতে আমার ঘুম ভাঙে আমার পাখি এক কথায় আমার পাখি খুব ভালো লাগে পাখি আমার খুব প্রিয় পাখি আমার পছন্দের প্রাণীর মধ্যে একটা পাখি আমি খুব ভালোবাসি পাখি আমি খুব পছন্দ করি পাখি আমার খুব পছন্দের একটা প্রাণী তাই আমি পাখির পরিবেশে বসবাস করতে খুব ভালোবাসি